শিল্প জীবন এক অত্যাধুনিক গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে একজন শিল্পীকে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে সম্মান করা হয় যেমন একজন শিল্পী তার জীবিকা অর্জনের জন্য সে বিভিন্ন কারুকার্য বা কারুশিল্প নৈপুণ্য হয়ে থাকে

সমাজকে বিভিন্নভাবে ভালো হতেও সাহায্য করে যেমন তার হাতের কাজ সেটি মানুষকে বিভিন্ন দিকে ভাবিয়ে তুলতে সাহায্য করে সে বিভিন্ন কিছু চিত্র অঙ্কন করে বোঝাতে চায় বাস্তব চরিত্রকে তুলে ধরতে চায় সেই চরিত্র থেকে আমরা অনেক কিছু শেখার জিনিস পাই যেখান থেকে একটা শিশু অনেক কিছুই নিতে পারে বা আমরা সাধারণ মানুষ হিসেবে অনেক কিছুই নিতে পারি তাই শিল্প জীবন আমাদের কাছে বা মানব জীবনের কাছে বিরাট এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করি